আমার প্রিয় পত্রিকা হল আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকাতে বিভিন্ন রক রকমের খবর পাওয়া যায় যেমন বোমা বোমা বিস্ফোরণ কোথায় দুর্ঘটনা ঘটছে খুন খারাবি হচ্ছে এইসব খবর জানা যায় তারপরে কর্মসংস্থান পত্রিকা কর্মসংস্থান পত্রিকায় কী খবর পাওয়া যায় সেখানে আমার ছেলেমেয়ে পড়াশোনা করছে সেই সব জানার জন্য এই পত্রিকাটি আমার খুবই ভালো লাগে